মহাবিশ্বের ভাগ্য সম্পর্কে চূড়ান্ত আকর্ষণীয় তাৎপর্যপূর্ণ তথ্যগুলি হল গ্রহ নক্ষত্রের অবস্থান এই মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে ভবিষৎবানী এবং পর্যবেষ্টিত হয় তাদের ঘটনা চলমান বর্তমান সমস্ত পরিবেশ পরিস্থিতির চালনা করে